হ্যাঁ আমার পরিচিত শুশুনিয়া পাহাড়ের কথাই আমি বলছি শুশুনিয়া পাহাড় যাওয়া একটা মজার জিনিস রাস্তায় যেতে যেতে গ্রাম বাংলার পলাশ শাল মহুয়া এই সমস্ত দুধারে গাছপালা মেঠো রাস্তা পাহাড়ে যখন উঠা গেলো পৌঁছলাম আমরা তখন দেখলাম যে বিভিন্ন রকমের পাখি কলরবে চারদিকটা আমোদিত করে রেখেছে ধীরে ধীরে আমরা পাহাড়ের দিকে এগোলাম পাহাড়ে ধাপে ধাপে উঠতে শুরু করলাম পাহাড়ের মধ্যে ঝরনা একটা জায়গায় নীচে জল পড়ছে সেটা যেন একটা অভূত পূর্ব দৃশ্য সেই দৃশ্য দেখে আমরা মোহিত হয়ে গেলাম পলাশ পর্বত সেই সমস্ত লাল ফুল আবার হিমালয় যে পর্বতমালা সেই হিমালয় পর্বতমালা যেন আমাদের ভারতবর্ষের একটা পাঁচিল বিভিন্ন পর্বতারোহীরা সেখানে বহু পরিশ্রম করে বহু কষ্ট স্বীকার করে সেই শীর্ষে তারা আরোহণ করেছে এবং সেখানের প্রাকৃতিক দৃিশ্য তারা উপভোগ করেছে